আমি প্রতিযোগিতায় বা শিল্পকলা প্রদ প্রদর্শন করেছি বা অনেক আমার অনেক জায়গায় আমি গিয়ে এঁকেছি তো আমার সেই অভিজ্ঞতাটি কেমন ছিল বলতে খুব ভালো ছিল কারণ সবার সাথে আঁকবে আপনি যখন আঁকা আঁকবেন তা আপনার আরও অভিজ্ঞতা বাড়বে বা কম্পিটিশান মধ্যে আপনি যদি থাকেন তা আপনার আরও এক্সপিরিয়েন্স বাড়বে আপনি কম্পিটিশান মধ্যে যদি না থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনি কোনো অবস্থায় আছেন তো কম্পিটিশান এই যুগে প্রচুর কম্পিটিশান এবং আপনি যত কম্পিটিশান মধ্যে থাকবেন তত আপনি বুঝতে পারবেন যে আপনার কমতিটা কোথায় তো কমতিটা কমাতে গেলে আপনাকে কম্পিটিশান করতে হবে এবং আন্তর্জাতিক আঁকার জন্য পরীক্ষা দিয়েছিলাম বলতে হ্যাঁ পরীক্ষা আমি অনেক পরীক্ষাইতে দিয়েছিলাম এবার অনেক পরীক্ষাতে পাসও হয়েছিলাম এবার অনেক পরীক্ষাতে প্রাইজ মেডেলও পেয়েছিলাম তো আঁকা একটা খুব ধৈর্যর কাজ তো এই ধৈর্য যার মধ্যে চলে আসবে সে আঁকতে পারবে এবং আঁকা খুব একটা যে কঠিন তা না একটা ধৈর্য একটা হাতের একটা আঁকা বা একটা অন্য রকম একটা ব্যাপার থাকে যে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন তো এই সবই নিয়ে আর কি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম আর পরীক্ষা তো আমি অনেকেই দিয়েছি তো আপনার পরীক্ষা দিয়ে আপনার প্রচুর অভিজ্ঞতা বাড়বে পরীক্ষা সবাইকে আমি দিতে বলব কারণ পরীক্ষা না দিলে আপনি বুঝতে পারবেন না আপনি কোথায় আছেন বা কোথায় নেন তো পরীক্ষা দিবেন অবশ্যই সবাই